আসলে কোনও মানুষই বুঝতে পারে না সে ভুলটা কী করল আমার ভুল আপনি ধরবেন আপনার ভুল আমি ধরবো এটাই নিয়ম তবুও কিছুদিন আগে আমার সাথে একজন এক অটোওলার গাড়ি রাখাকে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছিলো আমি একটা ভুল করে দিয়েছিলাম ওর গায়ে হাত তুলেছিলাম পরে ব্যাপারটা খুব বাজে দিকে যাচ্ছিলো যাই হোক আমি আর ওর ওপরে রাগ পুষে না রেখে একটা কিছু লোক বিশিষ্ট লোকের উপস্থিতিতে একটা সমঝোতা করে নিয়েছিলাম এই একটা ভুলই আমি আজ অবধি জীবনে করেছি